শ্রোতাদের সামনে গান করার সময় আমি প্রথম প্রথম স্টেজ পারফরমেন্সে নার্ভাস অনুভব করেছিলাম সত্যি বলতে কী আমার জীবনে প্রথম স্টেজ পারফরমেন্সে আমি খুব ভয় অনুভব করেছি আমি ভাবতে পারি নি যে এতো শ্রোতা আমার গান শুনতে সেখানে উপস্থিত হয়েছে তাদের দেখে এবং তাদের আনন্দে করতালি দেওয়াতে আমি সত্যিই প্রথমে একটু নার্ভাস অনুভব করেছি কিন্তু তারপরে তাদের যে অতো সমাগমের মাঝে আমাকে তারা এক পলক দেখার জন্য অতোটা রাস্তা ছুটে এসেছে সেই দেখে আমি খুব খুশি হয়েছিলাম এবং আমার নার্ভাসনেস তখন কেটে গিয়েছিলো এবং আমি সেটাকে অতিক্রম করেছি বলতে গেলে আমি তাদের যে করতালি আওয়াজ এবং তাদের মুখের যে মিষ্টি হাসি এবং আমাকে বারবার তারা বলতে থাকে যে এই গানটা সেইটা তাদের নিজেদের পছন্দের গান আমাকে শোনাতে বলে আমি সেই সব শুনে আরও উৎফুল্লিত হয়ে ওঠি এবং আরও আমার গান করার ইচ্ছা শক্তিটা বেড়ে যায় এবং শ্রোতাদের সামনে দিয়ে আমি গান পরিবেশন করতে পারছি সেটাই আমার কাছে সবচেয়ে বড়ো পাওনা ছিলো সেই মুহুর্তে প্রথম প্রথম স্টেজ পারফরমেন্সে আমি মনে করি সকলেরই একটু নার্ভাসনেস কাজ করে কিন্তু পরবর্তীকালে সেটা কিছুক্ষণ এক দুটো গান করার পরেই তা কেটে যায় সেই রকমই আমার ক্ষেত্রেও ঘটেছিলো একই ব্যাপার আমি কয়েকটা গান গাওয়ার পরেই আমার সেই নার্ভাসনেস কেটে গেছিলো আমি মন প্রাণ দিয়ে গান গেয়েছি এবং সকলের কাছে আমি বাহবা কুড়িয়েছি